পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে সুযোগগুলি হল এখানে প্রচুর পরিমাণে টিউশানি পাওয়া যায় এখানে মানে মাস্টারদের বেতন তুলনামূলকভাবে কম আর চ্যালেঞ্জগুলি হল এখানে মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলি বাড়ি থেকে অনেকটা পথ দূরে হয় এছাড়াও শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতাও খুব একটা ভালো নয়